আমার এলাকার লোকজন উড়িষ্যার পুরী দক্ষিণেশ্বর বেলুড় মঠ এসব জায়গাগুলি ধর্মীয় স্থান জায়গাগুলি হচ্ছে পরিদর্শন সবচেয়ে কম বেশি করে করেছে সেখানে দক্ষিণেশ্বরের ওখানে কালীমার মন্দির ওই মন্দিরে যে যা বলে মোটামুটি কালীমাকে সবাই পরিদর্শন করতে আসে পরিদর্শন করার পরে সেখান থেকে চান টান করে পুজো দিয়ে মার প্রসাদ গ্রহণ করে সবাই কম বেশি করে পরিদর্শন করে বহুত লোক শনিবার করে প্রত্যেক দিন প্রচুর লোক খায় এবং সে সেসব জায়গায় গেলে একটা আনন্দ মনে একটা অন্যরকম ফিলিংস আছে মার মন্দিরে গিয়ে মায়ের দেখা পেলে সবথেকে বড়ো কথা মায়ের দেখা পেলে সম্পূর্ণ একটা অন্যরকম মনন মন মায়ের দেখা পলে সম্পূর্ণ একটা অন্য রকম মানসিকতায় চলে আসে মা শনিবার করে শনিবার থেকে পুজো হয় এবং পুজোর পর সেখানে প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়ার করে সবাই বেলুড় বেলুড়ে পরিদর্শনে আবার চলে যায় মার পোশাদ নিয়ে কেউ বেলুড়ের দিকে চলে যায় গিয়ে সেখানে বহুত ঘোরাঘুরি করে আবার বেলুড় মাঠে স্বামী বিবেকানন্দের সেই সব জায়গাগুলো বহু দর্শনীয় জায়গা বিবেকানন্দের সেই সবগুলো দেখাশুন দেখে দেখে দেখার পরে ওখান থেকে আবার ট্রেন ধরে সবাই আবার চলে আসে অনেক দেরি হয়ে যায় যেতে গেলে একটা বহু বহুত আনন্দ পায় এবং মায়ের পুরীতে গেলে সেখান থেকে পুরী জগন্নাথ সেখান থেকে দর্শন করে আসার পথে বহুত অভিজ্ঞতা অভিজ্ঞতা চলে আসে সেখানে গেলে অন্য রকম একটা ফিলিং আছে সবার ভিতরে এ অন্যরকম কিছু চলে আসে এবং মায়ের মন্দির পরিদর্শন করার সবাব ভাগ্যে জোটে না বহুত লোকজনের জেড়ে গয়ে পসাদ গ্রহণ করে সেখান থেকে খাওয়ার পোসাদ খেয়ে আবার চলে আসা হয়